ইয়েস ম্যাম হ্যাঁ হোটেলে আপনার রুমে এসি পাবেন নন এসি রুমও পাবেন অ্যাটাচ বাথরুম পাবেন উইথ তারপর বাথরুম যদি সেপারেট চান অন্য একটু দূরে হবে সেরকম পাবেন আপনার কিরকম রুম লাগবে বলবেন ঠিক আছে হ্যাঁ সব কিছু সুবিধা আপনি পাবেন খালি আপনার ডবল বেডরুম চাই লাগবে না সিঙ্গেল ইয়ে সিঙ্গল বেডরুম লাগবে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে দুটোই কি অ্যাটাচ বাথরুম চাইছেন হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আমাদের চেক আউট টাইম হচ্ছে সকাল দশটা আর ইন আপনি যে কোনো সময় হতে পারেন কোনো অসুবিধা নেই